আপনি কি কখনো আঁকার ক্লাসের জন্য বা ওয়ার্কশপ নিয়েছেন হ্যাঁ আমি আঁকার ক্লসের জন্যে ওয়ার্কশপ নিয়েছি আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি আমি আমার এই অভিজ্ঞতা থেকে শিখেছি আগে যখন আমি ছোটোবেলায় ছবি আঁকতাম আমি অনেক জায়গাতে ভুল করতাম এবং এগুলো আমার শিক্ষকরা আমাকে ধরিয়ে দিত এবং আমি অনেক সময় যখন রঙ করতাম তখন আমি না উল্টো পাল্টা রঙ করে দিতাম বা অন্য জায়গায় অন্য রঙ মিক্স আপ করে দিতাম এই আমি যবে থেকে আঁকার ক্লাসে ভর্তি হয়েছি আমার এই সব ভুল অনেকটাই কমে গেছে আর এখন আমি আমার আঁকার জন্য খুবই গর্বিত আমার আঁকাতে এখন আর কোনো ভুল হয় না